আমার বাড়িতে তৈরি বিভিন্ন পানীয় হলো মসলা চা লেবু চা লিকার চা দুধ চা ব্ল্যাক কফি কফি বিভিন্ন ধরনের শরবত যেমন আম পোড়ার শরবত নুনচিনির শরবত গ্লুকনডি রূআফজা আরো বিভিন্ন ধরনের শরবত